ছবি আঁকার জন্য আমার সবচেয়ে পছন্দের পৃষ্ঠা হলো কাগজ কারণ এখন আমি যথেষ্ট বড়ো এবং এখন দেওয়ালে বা মেঝেতে হ হটাত করেই কিছু এঁকে ফেলার ইচ্ছা হলেও সেটা আমি করতে পারি না কিন্তু এখনো আমার কাছে একটা সুযোগ আছে দেওয়ালে আঁকার যেটা হচ্ছে ওয়াল পেন্টিং অনেকেই এখনকার দিনে বিভিন্ন রকম ওয়াল পেন্টিং করে থাকে তাদের দেওয়ালে বিভিন্ন রকম ডিজাইন বা বিভিন্ন রকমের জিনিস তারা এঁকে থাকে তাদের দেওয়ালে এবং মেঝেতে যদি আঁকার কথা বলি তালে বিভিন্ন পুজোয় বা অনুষ্ঠানে আমরা রঙ্গোলি করি বা আমরা আলপনা দিই সেই ক্ষেত্রে আমরা মেঝেতে আঁকি এছাড়া আমরা সব সময় চেষ্টা করি কাগজ বা ক্যানভাস ইউজ করতে আঁকার জন্য বিশেষ করে তো বেশিরভাগ সময় যেটা আমাদের কাছে থাকে বা যেই জিনিসটা বেশি আমাদের কাছে সহজলভ্য সেটা হচ্ছে কাগজ আমি কাগজেই নিজের আঁকার যে কলাটা সেটা প্রদর্শন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি